জি আমার এলাকায় কাজ হচ্ছে আমাদের এখানে যে টিভির জন্যে ডিশ লাগাতে হয় সেই ডিশ লাগানোর জন্যে ঘরে ঘরে ডিশ লাগানোর জন্যে তার কেবেল এইগুলো ব্যবহার করতে হয় আর আমার কোনো হ্যাঁ আমার পরিচিতি আমার ফ্রেন্ড এই কাজগুলো করে আর এই কাজগুলো করে আর তারা ভালোই করে এতে রিস্কও আছে এতে এ ডিশ লাগানোর এটা কারেন্টের ইলেকট্রিক তো শর্ট লাগতে পারে অনেক সমস্যা হয় তারপরেও তারা লাগায় ঠিকঠাক করে আর সব ওই সব ডিশ লাগানোর জন্য অনেক এ অনেক সমস্যা হয় অনেক কষ্ট হয় টাইম লাগে অনেক তার কেবেল এইসবগুলো লাগে আর তারা ঠিকঠাক করেই লাগাচ্ছে আর করে লাগাচ্ছে আমাদের পাশের এলাকায় এক জায়গায় এরকম একটা কেবেলের কাজ হচ্ছে সেখানে আমার পরিচিত একজন এই কাজটা দেখছে তা সমস্যা হয়নি এখনও পর্যন্ত তারা ঠিক ঠাকভাবেই কাজটা করছে আর তাদের কাজ সম্পর্কে কী আর বলবো তারা খুব ভালোই কাজ করছে আমাদের এখানে যে কটা করে দিয়েই গিয়েছে সবই ঠিকঠাক করেই হয়েছে আর ডিশ তো প্রায় প্রতি ঘরে আমাদের ডিশ লাগে আর ডিশ না হলে তো টিভি চলবে না আর ডিশটা লাগানোর জন্যে কেবেল টাওয়ার এইসব অনেক কিছুই লাগে তা আমার পরিচিতি সে ভালোই এইসবগুলো লাগাতে পারে আমার পা পাশের বাড়ি একজনকে লাগিয়ে দিয়ে গিয়েছে আর এরা এবং ভালোই লাগাচ্ছে লাগিয়েছে ঠিকঠাকই আছে সব আর এটা একটু তো টাফ একটু কঠিন আছে সমস্যা হয়ে যায় লাগাতে গেলে